আমার বা আপনার গ্রামের যুবকদের সবচেয়ে জনপ্রিয় কাজের গন্তব্য হল হাতের কাজ যদি পড়াশুনো করে চাকরি বাকরি পাই তো খুবই ভালো নাহলে হাতের কাজের জন্য লেবারের কাজের জন্য তাদেরকে বাইরে দূর দূরান্তে চলে যেতে হয় বাইরের দেশে কারণ আমাদের একটা সময়ে একটা করোনা বলে রোগ এসেছিল তাতে আমরা জানতে পেরেছিলাম আমাদের দেশের যুবকরা যুবতীরা কতজন বাইরের দেশে কাজ করতে যায় শুধুমাত্র শ্রমিকের কাজ শ্রমিকের কাজ করতে যায় তার জন্য শুধুমাত্র পারিশ্রমিক হিসাবে যেইটুকু টাকা পায় তাতে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে মোটা ভাত মোটা কাপড় এছাড়া আর কিছুই পায় না আমাদের সাধারণত কোনও কাজ তেমন থাকে না আমাদের গ্রামে তেমন কোনও কিছু তেমন থাকে কী মানুষ শ্রমিক খাটে মাঠে চাষের সিজনে আলু ধান তেল এগুলোর সিজন ছাড়া কাজ নাই তখন বিনা সিজনে তারা বাইরের দেশে চলে